যোগব্যায়াম শেখার জন্য আমি একটি বিশেষ চ্যানেল দেখে থাকি যেখানে নির্দিষ্ট কৌশলের মাধ্যমে যোগব্যায়াম শেখানো হয় যোগব্যায়াম শেখার সময় মানুষের বিভিন্ন ধরনের অসুবি অসুবিধার সম্মুখীন হতে হয় যেমন যোগব্যাম প্রতিদিন নিয়মিত সকাল এবং সন্ধ্যায় সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে করা উচিত কিন্তু মানুষ অনেক সময় সময়ের অভাবে দুবেলা যোগব্যায়াম করতে পারেনা আবার আমরা দেখে থাকি যোগব্যায়াম নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে শেখা উচিত যেটা আমরা সাধারনত পেয়ে থাকি না তাই আমাদের যোগব্যায়াম শেখার বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা হয়ে থাকে যেমন আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে শ্বাসকষ্টের প্রবলেম হয় বুকে পেটে ব্যথা দেখা দেয় বা মাসেল পেশীতেও ব্যথা হয়ে থাকে